আমি আমার প্রিয় রেস্তোরাঁ সাগররাজ থেকে দুটি পদের খাবার অর্ডার করেছিলাম যেটি আমার কাছে এসে পৌঁছেছে সেই খাবারগুলি হল চিকেন উয়িংস এবং ফিস পকোড়া কিন্তু যেই অবস্থায় আমার এই দুটি প্রিয় পদ আমার বাড়িতে এসে পৌঁছেছে সেটা মুখে তোলা যাচ্ছে না তার কারণ যখনই আমি খেলাম দেখতে পেলাম চিকেন উয়িংসটা ঠিকভাবে সেদ্ধ হয়নি এবং ফিশ পকোড়াটায় খুব বেশী নুনের পরিমাণ সেই জন্য আমি আমার খাবারটি খাবারটি ফেরত দিতে চাই এই অবস্থায় খাবারটি ফেরত নেওয়া হবে কিনা সেই বিষয়ে আমাকে দয়া করে বিস্তারিত জানান